একবার একটা স্থানীয় শিল প্রদর্শনীয়তে আমি জনসম্মুখে ছবি আঁকার সুযোগ পেয়েছিলাম যা আমার জন্য খুব স্মরণীয় আমি তখন একটি গ্রামীণ দৃশ্য আঁকছিলাম যেখানে অনেক মানুষ আমাকে ঘিরে দেখেছিলেন প্রথমে একটা নার্ভাস ছিলাম কারণ এত মানুষের সামনে কাজ করা আমার জন্য নতুন ছিল তবে যখন আমি আমার কাজের মনোনিবেশ করলাম তখন সব কিছু স্বাভাবিক লাগতে শুরু করলো দর্শকরা আমার কাজে আগ্রহ দেখিয়েছিলেন এবং কেউ কেউ এসে কাজের প্রসঙ্গে প্রশ্নও করেছিলেন তাদের প্রতিক্রিয়া দেখে আমি অনুপ্রাণিত বোধ করছিলাম বিশেষ করে একজন বয়স্ক দর্শক এসে বলেছিলেন যে আমার কাজ তার নিজের শৈশবে গ্রামের স্মৃতি মনে করিয়ে দেয় এই মনোযোগটা আমার জন্য অনেক অর্থবহ ছিল কারণ একজন অপরিচিত মানুষের অনুভূতির সঙ্গে আমার কাজ মিলে যাওয়া ছিল এক অসাধারণ অভিজ্ঞতা